একটি বাসে সাধারণত কনডাক্টরের একটা সিট থাকে এমনকি ড্রাইভারের একটা সিট থাকে ড্রাইভারের পাশে একটা সিট থাকে সেখানে যাত্রীও বসতে পারে এমনকি বাসের জানালা থাকে এমন আর জানালা কাঁচও থাকে বাসে মানে উপরের সিটের উপরে আমাদের ব্যাগগুলো রাখার জন্য অনেকটাই জায়গা থাকে সেখানেও ব্যাগ রাখা যায় অনেক জিনিসপত্র রাখা যায় আর এই মানে লোকাল বাসগুলোয় খুব ভিড় হয় যাত্রী চলাচল করতে গেলে অনেক প্রবলেমে পড়তে হয় সবাইকে দাঁড়িয়ে যেতে হয় এত ভিড় হয় আমি এই বাসগুলোয় না একদম চলাচল করতে পারি না এত ভিড় বাসে আমি সেই জন্য ট্রেনে সবসময় যাতায়াত করি বাসে আমি চলাচল করতেই পারি না আমার কেমন গা গুলোয় বমি হয় আমি পারি না বাসে একদম চলাচল করতে কিন্তু আমার বান্ধবী একদিন আমাকে বলল চল আমরা দার্জিলিং থেকে ঘুরে আসি আমি ওর কথাটা ফেলতে পারলাম না তাই ওর সাথে আমি দার্জিলিংয়ে যেতে রাজি হলাম কিন্তু আমি ভাবছিলাম যে আমি বাসে উঠলে হয়তো আমার খুব হয় কষ্ট হবে বমি হতে পারে গা গুলোতে পারে কিন্তু তার পরেও আমি ওর বলাতে আমি ওর সাথে গেলাম এমনকি বাসে উঠলাম বাসে উঠে আমি তো অবাক হয়ে গেলাম আমার তো বমি তো দূরের কথা আমার একটু গা পর্যন্তও গোলায়নি বাসের জানালাটা তুলে খুলে দিয়ে হাওয়া আসছে সেই হাওয়ায় আমি খুব আরামে গেলাম ওর সাথে বাইরের পরিবেশটা দেখি বাস থেকে খুব সুন্দর লাগছে ভাবছি যে এত দিন কেন আমি বাসে চলাচল করতাম না আমি মনে অনেক ভুল করেছি এত দিন বাসে চলাচল না করে এমনকি এই বাসটায় ভিড়ও কম হ্যাঁ যদিও লোকাল বাসে একটু বেশি ভিড় হয় কিন্তু এটা যেহেতু মানে রিজার্ভ করা বাস সেই জন্য ভিড়টাও কম আর আমার বাসটায় খুব ভালোও লাগছে যেহেতু দেখেছি দূরপাল্লার বাসগুলো মানে সেগুলো উপরে মানে শোওয়ারও জায়গা থাকে সেখানে যাত্রীরা সেখানে শুয়েও যেতে পারে কিন্তু এ বাসটাও খুব ভালো এটাও খারাপ নয় এখানে তো আমার কোনো কষ্টই হচ্ছে না খুব ভালোই লাগছে আর আমার এবার থেকে মনে হচ্ছে যে আমি এবার থেকে বাসেই চলাচল করব বাসে এত মানে আরাম উপভোগ করব আমি বুঝতে পারিনি বেশ ভালোই লাগছে বাইরের পরিবেশটা আর ওয়েদারটাও বেশ ভালো বাইরের পরিবেশটা সেজন্য আরও ভালো লাগছে আর এই যে জানালা থেকে ফুরফুুরে হাওয়া আসছে এটা তো আরোই ভালো লাগছে আমি দেখেছি সাধারণত লোকাল বাসগুলোয় খুব ভিড় হয় এমনকি কন্ডাক্টরের সাথে ঝামেলাও বেঁধে যায় যাত্রীদের কিন্তু তার পরেও তাদের কিছু করার থাকে না তাই তারা চলাফেরা করে দৈনন্দিন কাজের জন্য তাদের উপায় থাকে না বাধ্যতামূলক তারা চলাচল করে কিন্তু তারাও হয়তো ওই আরাম করে তাই তারাও রোজ চলাচল করে বাসে এত কষ্ট করে কী জানি আমি তো বিষয়টা অত জানি না তবে আমার এ বাসটায় খুব ভালোই লাগছে আমি বাস থেকে আবার বাড়ি আসার জন্য বাসে করেই চলে আসলাম এমনকি আমি কলেজে যাওয়ার জন্য এরপর থেকে ট্রেনে বাদে আমি বাসেই চলাচল করলাম বাসে আমি রোজ আপ ডাউন করি এমনকি আমি এরপর লোকাল বাসে ওঠা শুরু করে দিলাম এমনকি এর পরে আমি সেই লোকাল বাসেই আমি মানে ঝুলে আসি তাও আমার ভালো লাগে আমার আর বমি পায় না কিছুই মনে হয় না খুবই ভালো লাগে এবার থেকে আমি ভাবছি লোকাল বাসেই চলাচল করব আর আমার বান্ধবীদেরও বলেছি যে তোরা আমার সাথে লোকাল বাসেই চলাচল করবি দেখবি তোদেরও খুব ভালো লাগবে তারাও রীতিমতো আমার সাথে চলাচল করতে লাগল তারাও খুব আনন্দ উপভোগ করল আর আমিও খুব আনন্দ উপভোগ করতে লাগলাম বেশ ভালোই লাগল বিষয়টা যে ওদেরও ভালো লেগেছে আর আমিও খুব খুশি হলাম আর এইভাবেই যেন রোজ চলাচল করতে পারি ওদেরকে বললাম যে আমরা সবাই মিলে এইভাবে আনন্দ করে বাসে চলাচল করব ওরা সবাই আমার কথায় রাজি হলো আর আমিও ওদের সাথে এইভাবে প্রতিদিন যাব আমারও খুব ভালোই লাগছে সত্যি এই বাসটায় না উঠলে বুঝতেই পারতাম না বাসে চড়াটা এত ভালো লাগবে আমার